আমি অশ্বারোহণ করতে খুবই ভালোবাসি এবং এটি করার জন্যে আমার এবং আমার যে ঘোড়া তার সাথে বিশ্বাসের ভূমিকাটি খুবই গুরুত্বপূর্ণ আমি আমার ঘোড়াটিকে কোনও আরোহণ হিসেবে দেখি না আমি তাকে আমার নিজের বন্ধু হিসেবে দেখি এবং তার যখন আঘাত লাগে আমিও সেটি অনুভব করি এই জন্যে আমার সাথে আমার অশ্বের বিশ্বাসের ভূমিকা প্রচুর আছে যেমন আমি ওকে বিশ্বাস করি সেও আমায় বিশ্বাস করে আমি যখন পড়ে যাবার মতো অবস্থানে আসি সে আমায় কিভাবে পড়া থেকে উদ্ধার করবে সেই সেরকম ব্যবস্থাও নিয়ে থাকে